হ্যাঁ আমার চেনা অনেকেই রয়েছে যারা খেলাধুলাকে তাদের নিজের পেশা হিসাবে দেখে আমার দাদা আমার কিছু বন্ধুবান্ধব এমনকি আমিও খেলাধুলাকে পেশা হিসাবে দেখি কারণ বর্তমান যুগে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট বা প্রতিযোগিতা চলছে যেখানে আমার দাদা আমি প্রায়ই অংশগ্রহণ করি সপ্তাহে তিন থেকে চারটি টুর্নামেন্ট বা প্রতিযোগিতা আমরা খেলি আমরা দিন রাত খেলা প্র্যাকটিস করি ক্রিকেট আমাদের পছন্দের খেলা আমার দাদা আমি সবাই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করি বর্তমানে আমাদের স্কুলের ছাত্ররা খেলায় বেশি অংশগ্রহণ করে তারা সোশ্যাল মিডিয়ার যুগ থেকে দূরে সরে গিয়ে খেলাধুলা যেমন ক্রিকেট সবথেকে বেশি আমাদের স্কুলের ছাত্ররা খেলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খেলায় অংশগ্রহণ করে